হ্যালো এটা কি বসিরহাট ডোমিনোস ও হ্যাঁ আমি আপনাদের অনলাইনে একটা খাবার বুক করেছিলাম তো সেই খাবারটা আমি আমার ঠিকানাটা একটু ভুল হয়ে গেছিলো তো কাইন্ডলি যদি আমার ঠিকানাটা সঠিক ঠিকানাটা নেন তালে আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ বোধ করবো ও ঠিক আছে আমি আমার ঠিকানাটা বলছি আমার ঠিকানাটা হচ্ছে কালীতলা বাজার আর পোস্ট অফিস কালীতলা থানা হেমনগর আমার বাড়ি হ্যাঁ এখানেই আমার বাড়ি তো এখানেই পাঠিয়ে দিলে হবে হ্যাঁ পিজ্জা অর্ডার ছিলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ম্যাম ওকে ম্যাম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ